বাংলা ভাষার মোট পাঁচটি উপভাষা রয়েছে যেমন রাঢ়ী বঙ্গালী বরেন্দ্রী ঝাড়খণ্ডি কামরুপী রাঢ়ী উপভাষা ব্যবহৃত হয় পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ ও বর্ধমান জেলায় যেহেতু আমি পশ্চিম বর্ধমানে বসবাস করি তাই আমি এই রাঢ়ী উপভাষাটাতেই কথা বলি বাঙ্গালী উপভাষার প্রচলনটা রয়েছে পূর্ববঙ্গে অর্থাৎ ঢাকা ময়নমরসিংহ ফরিদপুর বরিশাল খুলনা এসব জায়গায় বরেন্দ্রী উপভাষার প্রচলন রয়েছে উত্তরবঙ্গে ঝাড়খন্ডি উপভাষার প্রচলিত রয়েছে দক্ষিণ পশ্চিম প্রান্ত বঙ্গে ও বিহারের কিছু অংশে আর কামরূপীভাবে রাজবংশী উপভাষা প্রচলিত আছে পূর উত্তর পূর্ব বংশে অর্থাৎ কোচবিহার জলপাইগুড়ি ত্রিপুরা উত্তর দিনাজপুর অঞ্চলে